আমার সাথে থাকা প্রথম পণ্যটি সম্পর্কে আমার ইতিবাচক অভিজ্ঞতা বলছি আমার সাথে যে প্রথম প্রথম পণ্যটি রয়েছে সেটি হলো একটি স্কুল ব্যাগ এই স্কুল ব্যাগটি আমি অনলাইনে অর্ডার দিয়ে কিনেছিলাম তো সেইটার আমি ক আমার বাজেট এতো বেশি ছিলো না তার জন্য আমি ভালো মানের একটি স্কুল ব্যাগ কিনতে পারিনি কিন্তু আমি কম টাকার মধ্যে একটি কম মানের বা নিম্ন মানের একটি ব্যাগ কিনেছিলাম আমি ভেবেছিলাম ব্যাগটি অতোটাও ভালো হবে না হ্যাঁ বা অনেক বেশি দিন টিকবে না বা টিকসই হবে না কিন্তু সেটি এখন দেখছি প্রায় দু বছর হওয়ার পরেও ব্যাগটাতে সামান্য কিছু ক্ষতি হলেও অতোটা কিছু হয় নি বা এখনো সেটাতে কাজ চালানো যাবে বলে মনে তো এই ক্ষেত্রে এতো কম দামে এতো ভালো মানের ব্যাগ আমি পেয়ে গেছি তো এটি হলো আমার ওই স্কুল ব্যাগটির পক্ষে ইতিবাচক ঘটনা